হ্যাঁ অবশ্যই আমি কাছাকাছি কোনো জায়গায় যাওয়ার সময় বা ট্রাভেল করার সময় একজন মেয়ে হিসাবে আমাকে অনেক কিছুই প্রবলেম ফেস করতে হয় যেমন ওয়াশরুম ফ্রেশ হওয়ার জন্য বাথরুম আর তারপর হচ্ছে কারণ পাবলিক টয়লেটে মানুষ অনেক সময় পাওয়া যায় না বা অনেক নো দু মানে নোংরা থাকে যেখানে ব্যবহার করার যোগ্য নয় ব্যবহারযোগ্য নয় তো সেগুলো আছে প্লাস সেফটির প্রত্যেকটা যখন রাস্তায় হেঁটে যাওয়া হয় সেখানে কিছু ছেলের ইভ টিজিং আছে প্লাস তারা মানে একটা মেয়েকে দেখলে একা টার্গেট করার চেষ্টা করে তো এটা তো অবশ্যই রয়েছে সেফটি সেরকম হিসাবে ব্যবহার আমি করি পেপার ইউ পেপার স্প্রে ইউস করি আমি আরো নিজের ওয়াশরুম যেগুলো ব্যবহার করা হয় সেগুলো স্যানিটাইজার ইউস করা হয় যেটা প্রিসেফ বলা হয় তো ওগুলোও আমি ইউস করি আ এগুলো করেই নিজেকে প্রোটেকশান রাখতে হয় এবং অবশ্যই বাড়ির লোকের সাথে সব সময় কথোপকথন প্লাস নিজের লোকেশান শেয়ার করা থেকে শুরু করে এগুলো আমি করে থাকি কারণ রাস্তাঘাটে একা চললে বা একা গেলে প্রচুর জিনিসের সম্মুখীন হতে হয় বাড়িতে রাতে ফেরার সময় গাড়ি পাওয়া যায় নে বাং একা একটা মেয়েকে কীভাবে বাসে বাসে থেকেও শুরু করে একটা ক্যাব যদি আমি বুক করি ক্যাবে একা আসাটা ভীষণ রিক্স হয়ে যায় ওয়েস্টবেঙ্গলে আমাদের এই প্রব্লেমগুলো অবশ্যই সম্মুখীন হতে হয় এবং আমি চাই যে আগামী দিনে মেয়েদের সেফটিটা আরো বেশি ভালো করে হোক প্লাস হচ্ছে নিরাপত্তা যাতে আমরা ভালোভাবে যাওয়া আসা করতে পারি এবং পরিষ্কার সব কিছু ব্যবহার করতে পারি বাথরুমের ক্ষেত্রে তো সেগুলো হলে খুব ভালো হয়